হ্যাঁ আপনি কি স্থানীয় ক্যাব এজেন্সি বলছেন আচ্ছা আপনার গাড়িতে করে তো আমি প্রথমে বলেছিলাম আপনাকে বুক করার সময় যে আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে আমার একটু কাজ রয়েছে তো আপনি এমন একটা ডাইভারকে পাঠালেন যে কিনা এত ধীরে চালাচ্ছে যে আমার কাজের অনেক দেরি হয়ে গিয়েছে এবারে তো আমি কী করতে পারি বলুন আমার এত অফিসে ঝাড় চলছে ওকে বলছি যে দেরি কেন হয়ে গিয়েছে তো আপনারা এই এইসব দিকগুলো প্রথমে আমি আপনাকে বলেই উঠেছিলাম গাড়িতে যেহেতু আপনি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে বলেছিলেন তা এখন এত দেরি করে ফেলেছেন আপনাকে এই বুকটা তো ক্যানসেল করতেই হবে কিছু করার নেই আপনি কি সেটা করুন আপনার এই আমার এই বুক এই ড্রাইভারের যে এ বুকিং রয়েছে সেটা ক্যান্সেল করান এবং আমার পয়সাটা ফেরত দিন